আমি আকাশ সরোবর থেকে পাঁচ প্লেট চিকেন কষা ও দু প্লেট সবজির সাথে দশটি রাজভোগ অর্ডার করতে চাই এবং যদি ওখানে কাজুর বরফি ও থাকে তাহলে ওগুলো দশটি করে হুরা থানার কালিয়াবাসা গ্রামের বটতলার তলায় পাঠান